বাংলা হল আমার মাতৃভাষা বাংলাতেই আমার জন্ম বাংলায় প্রথম আমার কথা বলা আমার বাংলা ভাষা প্রথম শেখা আমার মায়ের কাছ থেকে আমি প্রথম বাংলা ভাষা শিখি মা শব্দ দিয়ে তাই আমি বাংলাকে অনেক ভালোবাসি বাংলাই হল আমার জীবন এবং বাংলাই হল আমার মরণ বাংলা ভাষা এমন একটি ভাষা যেই ভাষাতে আমি কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করি কারণ বাংলা ভাষার থেকে সুন্দর ভাষা আর কিছু আছে বলে আমার মনে হয় না অনেকেই বলে বাংলা হল কঠিন ভাষা কিন্তু আমার মনে হয় বাংলার থেকে সহজ ভাষা আর কিছু নেই বাংলার মতো সহজ ভাষা বাংলার মতো সহজ জিনিস আর কিছু আছে বলে আমার মনে হয় না বাংলাতে কত কবির জন্ম কত কবি মহাকবিরা বাংলায় কত কিছু লিখে গেছে এই বাংলার জন্যেই কত কবিরা কত মহাকবিরা তাদের কথার মধ্যে যুদ্ধ করেছে তাদের কলম দিয়ে যুদ্ধের সেই প্রতিচ্ছবি আমাদের কাছে লিখে গিয়েছে বাংলায় কথা বলতে বা এবং বাংলা লিখতে আমাদেরকে শিখিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিই প্রথম অ আ ই ঈ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই দুটি বাংলা অনুবাদ করেছিলেন তাই বাংলা নিয়ে আমি খুবই গর্বিত বাংলার মতো এত ভালো এত ভালো কথা আমি আর কোথাও দেখি না আমার মা বলেন বাংলায় তোদের জন্ম বাংলায় তোদের মৃত্যু তাই বাংলা নিয়েই সবসময়ে থাকবি হিন্দি ইংরেজি অনেক কিছুই হয় আমি মনে করি বাংলা থেকেই সবটাই হয় বাংলায় অনুবাদ বাংলা থেকেই হিন্দিতে অনুবাদ হয় এবং বাংলা কথাকেই ইংরেজিতে অনুবাদ করা হয় বাংলা ছাড়া মানুষ চলতে পারে না দেশ বিদেশ সব জায়গায় আমি বাংলারই জয়জয়কার করি তাই বাংলাই আমার জীবন বাংলাই আমার মরণ